হ্যালো নমস্কার মরিয়াম নার্সিংহোম থেকে বলছি হ্যাঁ বলুন শুনতে পা পাচ্ছেন আমার কথা হ্যাঁ বলুন হুম হুম হু হুম হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চই আপনি দেরি করবেন না যতটা তাাতাড়ি সম্ভব ওকে নিয়ে আসবেন আর ওর বয়স কত হয়েছে সাত বছর আচ্ছা তাহলে তো অনেকটাই ছোটো আপনিটা কাজ করেন প্রয়োজন হলে আমরা ওকে অ্যাডমিট করে নেবো তো সেই জন্য যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস সঙ্গে আনতে হবে আপনাকে এটাও একটু খেয়াল রলাখবেন হ্যাঁ আর সঙ্গে যেন গার্ডিয়ান থাকে অবশ্যই বাবা এবং মায়ের আর ওর কি আধার কার্ড টাড তো হয়েই গেছে ওর ওর বাড়িতে যা ডকুমেন্টস আছে ওগুলো অবশ্যই আনবেন আর এর আগে লাস্ট জ্বর টর কবে হয়েছিলো বা কোনো প্রিভিয়াস কোনো ডাক্তার দেখিয়ে থাকলে ও ওখানে থাকছ ও আচ্ছা হুম হুম হুম হু না ঠিক আছে বুঝতে পেরেছি আপনি এমনি প্রিভিয়াস যদি কোনো ডাক্তারের রান্নারেওর থেকে থাকে ও চাইল্ড স্পেশালিস্ট যদি থাকে ওকে দেখছে তো ওনার ও আচ্ছা আচ্ছা আচ্ছা হুম হুম হুম হুম আচ্ছা আচ্ছা খুব ভালো করেছেন খুব ভালো করেছেন তাহলে আপনি হু হুম হুম হ্যাঁ হ্যাঁ না না সেটা তো ডাক্তারবাবুুর দেখে সিদ্ধান্ত নেবেন ওটা আপরা বলতে পারি না তবুও আমি বলে রাখছি সেই মুহুর্তে যদি সেরকম সিচুয়েশান হয় তাহলে ভর্তি রাখতে হতে পারে সেই জন্যন্যই বললাম ঠিক আছে ওটা আমি জানি না যে ভর্তি রাখতেই হবে ঠিক আছে তো আপনি তাড়াতাড়ি করেই নিয়ে আসুন হুম আমাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে হুম